আমি বিভিন্ন ধরণের গল্প লিখতে পছন্দ করি লেখার সময় আমার বিভিন্ন ধরনের ধারণাগুলির জন্ম হয় প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তার মাধ্যমে আমি ভাবতে খুব ভালো পছন্দ করি এবং বিভিন্ন ধরনের গল্প যখন আমি তৈরি করি তখন আমি একটা ঘরে একা ঘরে একটা জায়গায় বসে কখনও কখনও হেঁটে বিভিন্ন ধরণের গল্প সৃষ্টি করি এবং সেগুলি সেগুলি আমি লেখা লেখার সময় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পছন্দ করি গল্প লেখার সময় আমি বিভিন্ন কিছু কয়েকটা কৌশল বা পদ্ধতি আছে যেটা আমি ব্যবহার করি যেমন যখন আমি গল্প ভাবি তখন ভাববার সময় আমি হাঁটতে হাঁটতে গল্প ভাবাটা বেশি পছন্দ করি কোনো একটা ফাঁকা ঘরে কখনোও কখনোও আমি হাঁটতে হাঁটতে গল্প ভাবি কখনোও কখনোও বসে একা মনেই কিছু ভেবে যাই এবং লিখবার সময় সেগুলো আমি উচ্চারণ করে করে জোরে জোরে বলে বলে উচ্চারণ করে করে লিখি যেটা শুধু আমার লেখাটাকেই ভালো করে না বরং লিখবার সময় আমার আরও আরও বিভিন্ন ধরনের ভাবনা এবং আইডিয়াকে জন্ম দেয় যেটা আমার গল্পকে আরও সুন্দরভাবে গড়ে তোলে লেখার জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এমন কয়েকটা জিনিস হচ্ছে প্রকৃতি সমাজ এবং আবেগ প্রকৃতিতে ঘটে চলা বিভিন্ন ঘটনা আমাকে খুবই অনুপ্রাণিত করে বিভিন্ন ধরনের গল্প লিখতে সমাজও আমাকে সমাজ সংস্কৃতি এইগুলো আমাকে অনেকভাবে সাহায্য করে থাকে দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরণের কাজ করার ধরণ ইত্যাদির মাধ্যমে আমি বিভিন্ন ধরনের গল্প ভাবি এবং সেগুলি লিখি আর গল্প লেখা ভাবার মধ্যে যেটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আবেগ আবেগ না থাকলে কোনো গল্প ভালো মতো লেখা যাবে না বা ভাবাও যাবে না তাই জন্য এই সমস্ত কয়েকটা যে জিনিস যেগুলো আমি অনুসরণ করি কোনো গল্প লেখার সময়